গ্রামীণ এলাকায় প্রধান চ্যালেঞ্জের মধ্যে দুটি খুবই উল্লেখযোগ্য প্রযুক্তিগত দিক থেকে গ্রাম এখনও অনেক পিছিয়ে আছে তার মধ্যে যদি বলা যায় তাহলে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেটের সমস্যাই সবচেয়ে বড়ো যদি ইলেকট্রিকের কথা বলা যায় তাহলে গ্রামের দিক থেকে অনেক লোকের বাড়িতেই এখনও ইলেকট্রিক কানেকশনই আসেনি যাদের চলেও এসেছে তাদের মধ্যেও বেশীরভাগ জায়গারই অনেক সময় কানেকশন চলে যাওয়ার মতো অনেকরকমের প্রবলেম হতে পারে তাছাড়াও গ্রামের দিক থেকে ঝড় বৃষ্টি অন্যান্য সমস্যা লেগেই আছে যার কারণে অনেক সময়ে গ্রামে বৈদ্যুতিক পোত উল্টে যায় বা অন্যান্য জিনিসের কারণে গ্রামে বিদ্যুতের অনেকরকমের সমস্যা লেগেই থাকে দ্বিতীয় যদি বলা যায় তাহলে এটা অনেক বড় রকম সমস্যা ইন্টারনেটের আমরা এখনও এতটাও উন্নত হয়নি যে ইন্টারনেটের সমস্যার সমাধান করতে পারবো ইন্টারনেটের বেশীরভাগ সমস্যাই হচ্ছে গ্রামের দিকে বেশী ইউজার না থাকার জন্য ইন্টারনেটের ইউজার না থাকার জন্য গ্রামে এখনও ইন্টারনেটের পরিমাণটা এতটাও বাড়েনি যার কারণে গ্রামে যদি কোনোরকম কোনো অসুবিধে হয় বা কোনোরকম কোনো বিপদ হয় তাহলে সেখানে ইন্টারনেট বা অন্য জিনিসের না থাকার কারণে অনেকরকমভাবে ক্ষতি হতে পারে